আমি চ্যালেঞ্জিং সিচুয়েশনের মোকাবিলা করতে ভালোবাসি তাই রক ক্লাইম্বিংয়ে প্রবেশ করি রক কাইম্বলিং হল একটি প্রাকৃতিক পর্বত বা কৃত্রিমভাবে তৈরি পর্বতে আরোহণ করা এক্ষেত্রে লক্ষ্যে বা উদ্দেশ্য হল সফলভাবে পর্বতের চূড়ায় পৌঁছোনো আমাকে এই বিষয়টিতে অনুপ্রাণিত করেছে আমার শিক্ষক এক্ষেত্রে অসুবিধাগুলি হল যেহেতু এটি অনেকটা দৈহিক শক্তির উপর নির্ভর করে তাই শরীর দুর্বল হয়ে পড়ে মাঝে মাঝে কখন মাঝে মাঝে কখনও কখনও হাতে পায়ে চোটও লাগে